নাচের রুটিন বলতে আমার কোনো মানে যে এই গানেই নাচতে হবে একটা পার্টিকুলার গান সেরকম নেই নয় আমার অনেকের অনেকই গান আছে আমার যখন যেটা মন হয় আমি তখন সেই গানে আমি নাচ করি সেটা যে কোনো যে কোনো গায়েক গায়িকার হতে পারে যখন আমার যেটা মন হয় যেমন যেটা শ্রেয়া ঘোষালের গান লতাজির গান সোনু নিগম অরিজিৎ সিং যত যখন যার গান আমার ভালো লাগে তখন আমি তার গান তখন আমি নাচ করি যে এই গানটাতেই আমার রুটিন এই এই সময় এই গান নাচতে এই গানে নাচতে হবে এমন কোনো আমার মানে রুটিন নেই আমি আমার নিজের মন মতনই নাচ করি যখন মন হয় আর এমন কি আমার কোনো রুটিনও নেই আমার যখন আমার যখন যেটা মন মন হয় তখন আমি নাচ করি আর রুটিন আছে বলে কোনো মানে নেই